সাধারণ মতে বাঙালিরা মনে করে যে দুয়ারে প্রবেশ দ্বারে গোবর জল দিলে সেটি নাকি শুদ্ধ হয় কারণ আমি যতো দূর জানি বা আমি যতো দূর শুনেছি সেখানে কোনো বাঙালি মানে কোনো আগের দিন ঘটে যাওয়া অশুভকে কাটানোর জন্য সকালবেলা গোবর জলের ছটা দেয় যাতে আজকের দিন শুভ হয় হয়ে ওঠে শুভ কাজের জন্য এটি প্রথমত করে থাকে মানে শুদ্ধ পরিশুদ্ধ করার জন্য যেটা অশুদ্ধ হয়ে থাকে সেটাকে শুদ্ধ করার জন্যই এই কাজটি সাধারণত করে থাকেন কিন্তু আমি মনে করি গোবর জলের ছেটানোটা একটা বাঙালির নিয়ম হয়ে দাঁড়িয়ে গেছে প্রতিদিন সকালবেলা হলেই তারা কিন্তু এটি করে থাকে আমি আমার মা ঠাম্মা সবাইকে এ কাজটি করতে দেখেছি তো আমার মনে হয় কাজটির সাথে অবশ্যই একটি কোনো ধার্মিক ব্যাপার জড়িয়ে থাকে সেই জন্য এই কাজটি তারা করে থাকে বলে আমার মনে হয় তো কাজটা যেমনই হোক কাজটা কিন্তু ওরা মনে করে যে সত্যিই ভালো সেই জন্যই হয়তো কাজটি তারা প্রতিদিনের মধ্যে করে থাকে